হ্যালো হ্যাঁ বল আচ্ছা সে তো খুব ভালো কথা তা খরচ খরচা বিষয় কেমন কী কিছু বললো আচ্ছা আচ্ছা তিন বছরে এক লাখ কুড়ি তিরিশ আচ্ছা তো ওখানে সেমিস্টার কটা তিন বছরে কি ছটা সেমিস্টার হবে নাকি আচ্ছা তাহলে প্রথমে ভর্তি ফি কতো দিতে হবে আচ্ছা আর ওখানে তো টিউশান খরচ আছে থাকা খাওয়ার ব্যাপার আছে আরও তো এক্সট্রা খরচ থাকবে আর মোটামুটি তোর ওখানে থাকতে খেতে মোটামুটি মান্থলি কতো করে কী পড়তে পারে আচ্ছা দেখ যা পরিবারের যা আর্থিক অবস্থা কুড়ি তিরিশ হাজার টাকা নায় কোথাও থেকে ম্যানেজ করে দেওয়া গেলো কিন্তু তারপর মাসে মাসে পাঁচ ছ হাজার টাকা তো খাওয়া দাওয়ার বা থাকার বা অন্যান্য টিউশানের খরচ তারপরে সেমিস্টার পিছু আরও ধর পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ সব কিছু সামলানোটাও খুব চাপের হয়ে যাবে তবু আর তোর বন্ধুরা তারা কী করছে তারা কি কোনো কোথাও থেকে লোন বা এডুকেশান লোন বা এই ধরনের কিছু ব্যাপারে কিছু জানতে পেরেছিস তাদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট ক্রেডিট কার্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই বললি তোকে চিন্তা করতে হবে না আমি এলাকার যে লোকজন আছে আরও যারা পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের সাথে একটু কথা বলে নিয়ে তোকে জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তোকে চিন্তা করতে হবে না আমি তোকে আজকের মধ্যেই জানাচ্ছি ঠিক আছে রাখছি তাহলে